আমাদের রাষ্ট্র ভাষা হিন্দি তাই হিন্দির যতটা প্রচলন আছে ভারতে ততটা বাংলা ভাষার নেই এটা ঠিক পশ্চিমবঙ্গ ছাড়া ভারতে তেমন কোনো জায়গায়তেই বাংলা ভাষা বলা কম হয় পশ্চিমবঙ্গেই সবথেকে বেশি বাংলাভাষী মানুষ থাকে বিনিময় ও সংযোগে সংস্কৃতিক বাংলা ভাষার ভূমিকা অনেকটাই কম হ্যাঁ আমরা আমাদের মত বাংলাভাষীর উচিৎ এই কমটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু এখন বর্তমানে বাংলা ভাষা ভারতে অনেকটাই পিছিয়ে আছে